আপনার আমার প্রিয় বাইক হচ্ছে কেটিএম হিরো পালসার হায়াবুসা আরও অনেক রকমের আছে তাদের বাইকগুলি এখন পর্যন্ত আমি একটা বাইকও নেই আমার কাছে আমি এখন এই জবের জন্য এক্সপিরিয়েন্স নিচ্ছি ঠিক আছে বাইক চালানোর জন্য বাইকগুলির আরামদায়ক হচ্ছে কারণ আরামদায়ক অবশ্যই স্পাই কিছু কিছু বাইক আছে যেগুলো চাপতেই নিজেকে একটা অন্য রকম অন্য রকম অনুভূতি হয় সেই কারণে বাইকগুলি ভালো লাগে হিরো হচ্ছে ভালো লাগে তার হচ্ছে স্পঞ্জের জন্য তার যে সিট কেপেবিলিটি খুব ভালো এবং মাইলেজ ভালো দেখতে সুন্দর এই সাধারণ বাইকের মতনই তাই ভালো লাগে ঠিক আছে আরও ডট ডট ডট বাইক চালানোর দিক থেকে আমি বলতে চাই হিরো যেটা খুব ভালো একটা মাইলেজ দেবে এবং যদি খুব হাইফাই গাড়ির মধ্যেই বা মাইলেজ ভালো দেবে তাহলে সেটার পক্ষে আমার পক্ষে যে আমার দিক থেকে অ্যাপাচি দেখতে অ্যামেজিং খুব সুন্দর লাগে এবং মাইলেজ খুব ভালো দেয় সেহেতু আমি অ্যাপাচি গাড়ি কিনতে চাই বা কিনব ভালো লাগে গাড়ি দেখতেও ভালো মাইলেজ ভালো দেয় ভালো সুন্দর জিনিস এবং দামটা ঠিক নিজের মতন করে পাওয়া যাবে মেন জিনিস হচ্ছে টাকা যেটা টাকা নিজেদের মধ্যে করতে হবে বেশি টাকা নেই আমার কাছে